আমি দিনগতক আগে একটি তাঁতের শাড়ি কিনেছি শাড়িটি দেখতে খুব সুন্দর ধনেখালি তাঁত গায়ে গুটির কাজ করা আছে বড়ো গুটি আর গায়েতে বেশ ডোরা ডোরা দাগ কাটা আছে আর আঁচলে তো বেশ সুন্দর কাজ করা আছে খুবই সুন্দর তো আমি শাড়িটা মেয়ের দেওরের বিয়েতে পরবো বলে কিনেছিলাম তো শাড়িটি বিয়েবাড়িতে পরেছি আর খুবই সুন্দর লাগছে সবাই বলছে খুবই সুন্দর হয়েছে শাড়িটি হচ্ছে সাতশো টাকা দাম নিয়েছে